বড়ো কোনো অর্ডারের মধ্যে কোনো বিশেষ ছাড়ের কুপন আছে কি আমি একটি দেড় টনের এসি কিনতে চাই সেই এসিটি আমি যে কিনবো আপনার ক্রেতারা বিক্রেতার কাছে কি কোনো স্পেশাল ছাড়ের ব্যবস্থা করে রেখেছেন যার মধ্যে আমরা লাভজনক ছাড় বা কুপন প্রোমো কোড পেতে পারি